হ্যাঁ কাকু ভালো আছি তুমি কেমন আছ কাজ ধান্দা তো ভালোই চলছে তোমার কেমন চলছে এতদিন থেকেও বিছানা থেকে উঠতে পারছে না তো এটা আগে বলার ছিল না হাসপাতাল এখনই কেন কোনো ওষুধপাতি খাইয়েছিলে কি ওকে ও হ্যাঁ রাঁচিতে একটা আছে সুপার স্পেশালিটি হসপিটাল বলে ওইখানে দেখালে ভালো হবে ডাক্তারের নাম হচ্ছে ডক্টর রতন মল্লিক চার্জ যদি বলব তো ওখানে ভর্তি করার সময় লাগবে কুড়ি হাজার টাকা আর তারপর এরকম ওষুধের জন্য যা টাকা লাগবে মেডিকেল চার্জ ওটা তো আপনাকে লাগবেই আরও যদি বাড়াবাড়তি কিছু বলে তাহলে লাগবে সেটা দেখো টাকার চিন্তা কোরো না আগে জীবনটা দেখো ভায়ের তো কবে যাবে বলো আমি কাজ থেকে তো রাত্রে বাড়ি ফিরে যাব তো আমি দেখি তাহলে রাতের বেলায় কোনো বাস ধরে তোমাদের ওইখানে যাচ্ছি তারপর সকালের সময় তখন বেরিয়ে যাব কাকিমাকে বলো বেশি চিন্তাভাবনা করতে না আমরা তো আছি এ তো খারাপ ব্যাপার খাবারটা তুমি জোর করে খাওয়াও কাকিমাকে এরকম তো শরীরটা খারাপ হয়ে যাবে কাকিমারও ঠিক আছে আমি এসে যাব রাতের মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা তোমরা করে নাও না হলে তো তোমাদেরও তো শরীরটা দুর্বল হয়ে পড়বে আচ্ছা তো কোনো একটা সুতির কাপড় দিয়ে ওর মাথায় দিয়ে দাও আর পাগুলোকে হাত দিয়ে ঘষো একদমই মানে কম ভালো কিছু বুঝতে পারছ না হসপিটালটার নাম হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল ঠিক আছে